হুম বলুন হ্যাঁ হ্যাঁ বলুন হুম বলুন কী কী লাগবে বলুন

তা ভরি ভরি বলবো কতো করে এখন সোনার ভরি যাচ্ছে তোমার কুড়ি হাজার করে হ্যাঁ হুম তা ওই রকম আপনার পড়ে যাবে ঠিক একটা সোনার চেন যদি আপনার দশ গ্রাম হয় তাহলে ওখান তুলনা হবে প্রায় ওই ষাট সত্তর হাজার টাকার মতো পড়বে তবু আপনার কী রকম কী লাগবে বলুন দেখি কী মানে কতোটা কী লাগবে হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট কেন হবে না অবশ্যই ডিসকাউন্ট পাবেন আপনি সব কিছুর ওপরে এ টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর কী বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনাকে টোয়েন্টি পারসেন্ট আমরা ছাড় দিচ্ছি বাট আপনাকে আমি টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড় দেবো হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি কোনো অসুবিধা নেই আপনি চলে আসুন পেয়ে যাবেন সব

আচ্ছা আচ্ছা ঠিক আছে